পশু পোষার জন্য আমাদের যে লাভ হয় গরু গরু আমরা গৃহপালিত গরুকে আমরা বাড়িতেই পুষে পুষে রাখি তা খাওয়া দাওয়া আমরা ঘাস কেটে এনে দিই গরুর থেকে আমরা দুধ পাই গরুর গোবরদের আমার খাদ্য গোবরে আমরা ঘুঁটে পাই ঘুঁটেগুলো আমরা বিক্রি করতে পারি এবং এভাবে আমাদের গরু থেকে অনেক লাভ হয় এবং মুরগি খাসি এগুলোকে আমরা জবাই বা কেটে বিক্রি করি এর থেকে আমাদের কিছু লাভ হয় কেন আমরা তো তার মাংসের কী বলে যে লাভটা পাচ্ছি সেটাই আমাদের মানে বেনিফিট পশু কেনা থেকে শেষ পর্যন্ত অর্থ উপার্জনের উপায় হল যাদের চামড়া থেকে ব্যাগ জুতো বেল্ট অনেক কিছু জিনিস তৈরি হয় এটাই আমাদের অর্থ উপার্জনের উপায়